আমি অনেক ছোটবেলা থেকেই বান্ধবী বন্ধুদের সাথে পুকুরে স্নান করতে যেতাম এবং পুকুরে স্নান করতে গেলে অনেকক্ষণ সময় নিতাম এমনকি স্কুল থেকে আসার সময়ও বদমায়েশি করে পুকুরে স্নান করতে নেমে যেতাম এইভাবে আমাদের ইচ্ছা হতো যে আজ কিছুক্ষণ সাঁতার কাটব তাই আমরা সবাই কিছুক্ষণ সাঁতার কাটতে থাকতাম আস্তে আস্তে আমরা সাঁতার শিখলাম আমার শেখা কিছু স্ট্রোক হল সাঁতার কাটা খেলা ইত্যাদি আমাকে সাঁতার শিখিয়েছে অন্য কেউ নয় আমি নিজেই শিখেছি বন্ধুদের সাথে খেলতে খেলতে একটু করে হাত পা নাড়তে নাড়তে আমি সাঁতার শিখেছি আমাকে জলে খুব একটা ভয় পায় না কেন আমাকে জল খুব ভালোই লাগে জলে স্নান করতেও খুব ভালোবাসি এবং আমি অনেকক্ষণ ধরে জলে সাঁতার কাটতাম এখনো আমি বাচ্চাদিকে নিয়ে পুকুরে সাঁতার কাটতে যাই এবং তাদিকে দেখাই যে এইভাবে সাঁতার কাট তারাও আস্তে আস্তে আমার সাথে সাঁতার শিখে কিন্তু তা অন্যের মা বাবারা ভয় পায় আমি বলি কিছুই হবে না তারা বলে না জলে ডুবে যাবে আমি বলি না যদি এই হাত পা ছুড়ে সাঁতার কাটে ছেলেদের শরীরে অনেক ব্যায়াম হয় এইভাবে আমি তার অভিভাবকদিকে বলে ব সমস্ত ছেলেদিকে নিয়ে অনেকক্ষণ ধরে জলেই থাকি জলকে আমার খুব একটা ভয় পায় না